আপনাদের সংস্থা থেকে যেই চার্জারটা নিয়েছিলাম সেটা ছিল ছমাসের গ্যারান্টি চার্জারটা ছমাস ব্যবহার করতে হয়নি তার আগেই চার্জারটি চার্জার স্পিড যে যেই স্পিডটা থাকে সেইটা স্পিডটা অনেকটাই কমে গিয়েছিল এবং চার্জারটা খুবই তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছিল গরম হয়ে যাচ্ছিল বারবার খুলে ফোনতে খুলে দুমিনিট পরে আবার দুমিনিট পরে চার্জ দিতে হচ্ছে এবং ছমাস যে গ্যারান্টি দিয়েছিল ছমাস গ্যারান্টির আগে চার্জারটি খারাপ হয়ে গিয়েছিল